হ্যাঁ আমি ভিডিও গেমস সম্পর্কে সচেতন নিয়ন্ত্রণের সঙ্গে খেলি কিন্তু সেটা নেশায় পরিণত করিনি হ্যাঁ আমার খেলা ভিডিও গেমসের সংখ্যা অনেক অনেক ভিডিও গেমসই আমি খেলেছি যেমন মোবাইলে সব থেকে বেশি ভিডিও গেমস খেলেছি পাবজি মোবাইল প্রিন্স অফ পারসিয়া জিটিএ ফাইভ এছাড়াও একটি জনপ্রিয় ভিডিও গেম ছিল এটা হচ্ছে আইজিআই অনেক মিশন থাকত মিশনগুলো কমপ্লিট করতে হতো বেশ ভালো লাগত তার ঠিক অনেক বছর পর একটি গেম এল দু হাজার আঠেরো সালে সেটা হচ্ছে পাবজি সকলের চাহিদা সকলের প্রিয় হয়ে উঠল গেমটা আমারও অনেক প্রিয় হয়ে উঠল বন্ধুদের নিয়ে খেলতাম বেশ মজা হতো দারুণ লাগত সব কিছু আমার আর সব থেকে বেশি পছন্দ আমার এই পাবজি গেমটাকে আমার খেলতে ভালো লাগে জিনিসটাকে খুব সুন্দর সময় যখন সময় কাটানোর দরকার হয় তখন গেমটা খেলি বা বন্ধুরা যখন ডাকল তখন চলে গেলাম খেলতে অন হয়ে গেলাম ফোনে আলাদাই লাগে বন্ধুদের সঙ্গে সময়ও কাটে